আমি গত একুশ তারিখ আপনাদের দোকান রায় ইলেকট্রনিক্স থেকে একটি স্মার্ট ওয়াচ

এই স্মার্ট ওয়াচটি যা ফিচার্স যা অ্যাভেলেবিলিটি যা পাওয়ার ব্যাকআপ যা ব্যাটারির ব্যাকআপ আছে আমি তাতে খুবই আনন্দিত আমি আমার নিজের আকাঙ্ক্ষার থেকে অনেক বেশি কিছু পেয়েছি